গানের কণ্ঠ কর্কশতা ঠিক করতে আমি বেশিরভাগ সময় গরম জল পান করি কখনও কখনও গরম জল গার্গলও করে থাকি এছাড়াও কথা খুব আস্তে আস্তে বলি সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব কম করি যাতে শ্বাস প্রশ্বাস ভালো থাকে ঠান্ডা কিছু খাই না কোল্ড ড্রিংক খাই না আইসক্রিম এই সব সবই খাওয়া তো ছেড়েই দিয়েছি এছাড়াও ঠান্ডা দইও খাই না আর খেলেও সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই বাচ্চাদের ওপরে বেশি চিল্লামিল্লিও করি না